সদ্য জন্ম নেওয়া শিশুদের বলা হয় নবজাতক এবং এই নবজাতক সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলের কুঁড়ির মতো হয় তাই এদের যত্ন নেওয়ার জন্য অত্যন্ত যত্নশীল বা যত্নবান ব্যক্তিদের প্রয়োজন হয় এবং এক্ষেত্রে তার মাই হল শিশুর সবচেয়ে বড়ো ভরসার আশ্রয়স্থল এছাড়াও ডাক্তারি পরামর্শ এবং বিভিন্ন অন্যান্য ব বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা তাদেরকে পরিচর্যা করতে হয় অত্যন্ত যত্নশীলভাবে এবং তাদেরকে কোন বা বাইরের উত্তাপ মুক্ত রাখতে হয় এছাড়া বছরের তাদের জন্মের প্রথম বছরে তাদের প্রথম ছয় মাস মাতৃদুগ্ধই হল সর্বোত্তমো খাবার ছয় মাসের পর শিশু স মায়ের দুধের সাথে সাথে অন্যান্য ছোট ছো অল্প ঝালযুক্ত বা ক কিছু কিছু সবজি সহ স্যুপ জাতীয় ঝোল এবং অন্যান্য ভিটামিন মিনারেলস জাতীয় বা খনিজ পদার্থ জা মিশ্রিত তাদের পুষ্টি সহ পুষ্টির জন্য খা তাদের স্যুপ জাতীয় ঝোল বা অন্যান্য খাবার খাওয়ানো যেতে পারে এছাড়াও ইয়ে তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বাজারজাত বেশ কিছু ভিটামিন দ্রব্যেরও জোগান দিতে হয়